আমার বাগানে রোপণ করা গাছপালা এবং গাছগুলিকে বাড়তে দেখে আমার খুবই ভালো লাগে কেন না যখন কোনো গাছ দানা থেকে বা ছোটো চারা থেকে যখন ধীরে ধীরে বেড়ে ওঠে তখন এটা বাড়ির একটা অন্য রকম পরিবেশ হয়ে যায় একটা সুন্দর মনোরম পরিবেশ সবুজে সবুজে ভরা থাকে খুবই ভালো লাগে এটা আমার দেখতে এবং যখন সেই ফলের গাছ কোনো ছোটো ছোটো থে কোনো ফলের গাছ যদি লাগানো হয় ধীরে ধীরে যখন গাছটা বড়ো হয় এবং আস্তে আস্তে যখন তাতে ফুল ফল আসে সেগুলো ভীষণই ভালো লাগে পোথম যখন ফুল আসে বা প্রথম যখন কোনো গাছে ফল হয় তখন তার সেই আনন্দটাই আলাদা মন মুগ্ধ হয়ে যায় এবং এই যে ফল বা ফুল বিশেষ করে ফলের ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ নির্ভেজাল থাকে এতে কোনো সার ওষুদ এগুলো তেল এই সব থাকে না সে কারণে এগুলো খাওয়াটাও মানে শরীরের পক্ষে খুবই উপকার এবং এতে নির্ভেজাল হওয়ার কারণে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তিও পাওয়া যায় তো এই গাছপালাগুলো দেখে আমার ভীষণই ভালো লাগে এবং যে যেমন আমরা কোনো কিছু মানে হটাত করে তার প্রতি আমাদের মায়া থাকে না কিন্তু যখন এই একটু একটু করে বেড়ে ওঠা গাছগুলোকে আমাদের আমাদের কাছে খুবই মায়ার থাকে মানে এতোটাই মায়া যে গাছটাতে যদি কোনো ঝড় বা কোনো বৃষ্টির কারণে বা কোনো গরু ছাগল যদি তারা খেয়ে ফেলে তো সে ক্ষেত্রে আমাদের ভীষণই কষ্ট হয় তো এই যে গাছটা বেড়ে ওঠার যে আনন্দ যে চোখের সামনে দেখতে থাকা সেটা ভীষণই মনমুগ্ধকর